আমি সংবাদপত্র পড়ি না কারণ আমি এক কম দেখি সংবাদপত্র পড়ি না টি ভিতে যেসব খবরাখবর হয় মাঝে মাঝে সেগুলো দেখি টি ভির খবরাখবর দেখি শুনি বিশেষত আমার টি ভিতে বিভিন্ন বাংলা সিরিয়াল সেগুলো দেখি সিরিয়াল এ দেখতে ভাল লাগে ভালো লাগে এছাড়া আমি খেলাধুলা খুব ভালো লাগত মাঝে মাঝে আগে বলেছি তো দৌড় ওই ওই দৌড়েছিলাম যার জন্য আমি খেলাধুলা খুব ভালো লাগত খেলাধুলার খবরটা ওই গুরুত্ব দিই খেলাধুলার খবর শুনতে ভালো লাগে ভারতের কথা ভারতের অনেক দেশের খেলা আছে সেইগুলো নিয়ে আমি আর কি খবরগুলো বেশি পছন্দ করি